আমি জানি হাসপাতালে খা স্বাস্থ্যখাতে দুর্নীতি সম্পর্কে অনেক কিছুই আমি অনেকে এ ভুলের শিকার হয়েছি যেমন কোনো রুগি অসুস্থ মরণাপন্ন তাকে কোনোভাবে হাসপাতালে ভর্তি করা যায়নি কেননা অনেকে দালাল হাসপাতালে ঘোরাঘুরি করে তারা ঘুষ নিয়ে রুগিকে ভর্তি করে অনেকে সেই অর্থের অভাবে রুগিটা ভর্তি করতেই পারে না বিনা চিকিৎসায় রুগিটা মারাও যায় আবার আবার দেখি হাসপাতালে অনেকে অনেকে ওষুধকে বিক্রি করে দেয় ডাক্তারের সঙ্গে হাত রেখে এটাও একটা দুর্নীতি তাই অনেক মানুষ অসুস্থতার কারণে মারাও যায় আবার দেখি হাসপাতালে ডাক্তার এবং হাসপাতালে যারা কাজ করে তারা কী করে হাসপাতালের এর সরকারি খাতে যেসব বিছানা দেয়া হয় তারা ওই বিছানা তারা ব্যবহার না করে তারা বিক্রি করে দেয় এবং প্রেসক্রিপশানে অনেকে আছে প্রেসক্রিপশান ছাড়াই ওষুধ বিতরণ করে দেয় অনেকে হাসপাতালের কর্মীরা সেই ওষুধকে বিক্রি করে দেয় এবং তারা হচ্ছে সেই বিক্রি করার পরিবর্তে তারা কিছু টাকা পায় এবং মুনাফা অর্জন করে কিন্তু সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা যায় এ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং জনগণকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্য দপ দপ্তরকেও সেদিকে নজর রাখতে হবে যাতে দুর্নীতি না কেউ করে থাকতে পারে এ দিকে আমাদের জনগনকে অবশ্যই নজর রাখতে হবে এবং যারা এই বিছানা কেনে তারাও যেমন দোষী এবং যারা বিক্রি করে তারাও ঠিক সমানই দোষী